হ্যাঁ দাদা আমি ফোন করেছিলাম আপনাকে আগেও ওই গ্যাস বুকিং করার জন্য হ্যাঁ আপনি তো পাঠালেন না আর আপনি ফোনও করলেন না যে কবে পাঠাবেন আমাদের কিন্তু চার তারিখে পিকনিক আছে হ্যাঁ আপনাকে সেই গ্যাসটা অতি অবশ্যই পাঠিয়ে দিতে হবে আপনি বাড়িতে দেরি করে দিলেও অসুবিধা নেই কিন্তু আমার তো ওই গ্যাসটা তো লাগে দাদা আপনাকে তো এর আগেও বলেছি আপনি কোনো মেসেজ দিলেন না কিচ্ছু না এবার আমি তো একটু চিন্তায় আছি কেন আমার সব রেডি হয়ে গেছে এবার সেটা আপনি যদি না বলেন যদি না পারেন তো বলে দিন আমাকে আগে থাকতে না হলে আমি কী করে মানে ওটা সময় সময় না পেনে আমি কী করে জোগাড়টা করবো বলুন আর আমার বুকিং নাম্বারটা কি আরেকবার দেবো আপনাকে যেমন পাঁচ সাত তিন চার এই নাম্বারটা আপনি লিখে নিন আরেকবার কবে দেবেন তাই সেটা যদি আজকেই বলে দেন খুব ভালো হয় কেন আমি ওটা নিয়ে একটু চিন্তায় আছি আর আমাদের বাড়িটা তো চেনেন ওই পাঁচ মাতার মোড়ে সামনের যে প্রথম গলিটা ওখানটাই আপনি বলবেন নাম বললেই তো ওখানে দেখিয়ে দেবে বাড়িটা আমি তাহলে কি আপনার ফোনের অপেক্ষায় থাকব আপনি কখন ফোনটা করবেন এর আগে তো একবারও করলেন না ফোনটা আমার এটা নিয়ে চিন্তা হচ্ছে গ্যাসটা নিয়ে না পেলে তো আমার অসুবিধা আছে কারণ আমার সব তৈরি হয়ে গেছে এবার শুধু গ্যাসটার জন্য আমি অপেক্ষা করছি সেই বুঝে তো আমি এগোবো